হ্যাঁ আমি বিশুদ্ধ খাওয়ারের জন্য দিঘায় ভ্রমণ করতে গেছিলাম তো স যখন দিঘায় ভ্রমণ করতে যাই তখন ওখানে যেমন স্টলের মধ্যে কোনও হাইজিন মেন্টেন করা হয় না রাস্তার মাঝেই মানে মাছ ভেজে দেওয়া হচ্ছে কতদিনের পুরনো মাছ কী রকম মানে নোংরা খাওয়াদাওয়া কোনও কিছু মেন্টেন হয় না না হাত পরিষ্কার করে খাওয়ার রান্না করা হচ্ছে না জিনিসপত্র ঢেকে রাখা হচ্ছে এরকম কোনও হাইজিন মেন্টেন করা হচ্ছে না তো সেটার সমস্যায় ভুগছিলাম তো যাতায়াতের সময় লোকাল লোকের থেকে জানতে পারি যে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে সেখানে খুব হাইজিন মেন্টেন করা হয় খুব বিশুদ্ধ খাবার দাবার তো সেখানে পৌঁছায় যেতেই সেখানে সত্যিই খুব হাইজিন মেন্টেন করা হচ্ছে ওখানে খাবার খেয়েও বোঝা গেছে যে মাছটা বেশি দিন মানে সবে সবে তুলে আনা হয়েছে মাছ মাছ ভাজা হয়েছে তারপর সবকিছুই পরিচ্ছন্নভাবে রাখা আছে ভালোভাবে সার্ভ করা হয়েছে ভালো করে খাতির যত্ন করা হয়েছে ওখানের জলও পরিষ্কার খুব বিশুদ্ধ জল যাকে বলা হয় সেই জল দেওয়া হয়েছে তার ওপর আরও যত সবজি সবজিগুলোর টেস্টেই বোঝা যাচ্ছে যে ওগুলো খুবই স বিশুদ্ধ খা জিনিসপত্র মানে নতুন করে আনা হয়েছে এমন সবজি

এই বিশুদ্ধ খাবারই তো ওই হোটেলটা পৌঁছে আমি খুব ভালো হয়েছে